আমি কলের জল পাই না আমি টাইম কলের জল পাই আমি যদি কলের জল পেতম তাহলে আমার জীবনটা আরেকটু মানে ভালো হতো আমি কলের জলটা টাইম কলের জল খুব একটা পরিষ্কার আসে না একটু ঘোলা টাইপের আসে তাই জন্যেই কলের আয়রন আসে আর কলের জল হলে জলটা পরিষ্কার আসতো হ আর টাইম কলেের জল খেয়ে শরীর খারাপ হয় অসুবিধা হয় যেমন হচ্ছে যে পেট খারাপ আমাসা ওই সকল হতে থাকে জীবনটা খারাপ হয় জল পরিষ্কার না হলে তো শরীর খারাপ হবেই টাইম কলে জলটা পরিষ্কার নয় ঘোলা টাইপের হয় জল পরিষ্কার না হলে শরীরে অনেক রকম রোগ জ্বালা সৃষ্টি হতে পারে